ঘুরতে আমি ভালোবাসি তাই প্রায় ঘুরতেও যাই এক দিন আমরা বন্ধুরা ঠিক করলাম ঘুরতে যাবো চারজন মিলে একটা প্রাইভেটে করে বেড়িয়ে পড়লাম হঠাৎ মাঝরাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেল আশেপাশে চারদিকে খুঁজলাম গাড়ি সারানোর গ্যারেজ আর পেলাম না তাই আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম সামনে দেখলাম একটা গ্রাম সেই গ্রামে এক জনের সঙ্গে আলাপ হলো তাকে জিজ্ঞেস করলাম দাদাভাই এখান থেকে ট্রেন স্টেশনটা কদ্দূর তারা বলল কিছুটা দূর গেলে অজানা লোক তার কথায় বিশ্বাসই করলাম ঠাকুরকে ডাকলাম হে ঠাকুর যেন ট্রেন স্টেশনটা পেয়ে যাই কিছুটা দূরে গিয়ে দেখলাম পেলাম না আরও কিছুটা দূরে গেলাম ডানদিকের দিকে দেখি একটা ট্রেন স্টেশন সেখানে গিয়ে এবারে

এটা খুঁজলাম কাউন্টারটা টিকিট কাটার টিকিটটা কাটলাম আমাদের কে যখন টিকিট কাটলাম তখন শুনলাম ট্রেন আসবে সন্ধে সাতটায় অথচ তখন আমাদের বাজে বেলা চারটে আমরা অতক্ষণ কী করবো লাস্টে শুনলাম সামনে একটা ঝিল মতন আছে বেড়ানোর জায়গাও আছে ওখানে গেলাম গিয়ে খানটাকে একটু পার্ক মতন আছে পার্কে ঘুরলাম বসলাম ঝিলটা দেখলাম দেখে শুনে আবার চলে এলাম এসে এসে ঘুরেঘারে ট্রেনে উঠে আবার ব্যাকে হাওড়ায় এলাম এসে আমরা চললাম যাওয়ার কথা ছিল এক জায়গায় গেলাম আমরা আরেক জায়গায় তবে যেখানে জায়গটায় গিয়েছিলাম সুন্দর জায়গা তাই এই ঘুরতে যাওয়ার আমার একটা অভিজ্ঞতা হলো